হুম বলুন আচ্ছা আপনি অভিষেক অভিষেকের স্কুল থেকে আচ্ছা বলুন

হ্যাঁ পড়াশোনা তো এখনকার দিনে বাচ্ছাদের যা বোঝেনই তো সব ম্যাডাম এখন তো পড়াশোনা করে না পড়ার বই নিয়ে বসে ম্যাক্সিমাম সময় গেম খেলার চেষ্টা করে

না না এটা তো এটা এটা বাড়ির প্রাইভেট টিউটর যিনি আসেন তিনিও এই একই রিপোর্ট করেছেন আর আমাকে আগের উইকে দেখছি বাড়িতে ওটা নিয়ে ওর মায়ের সাথে কথাবার্তা বলছিলাম কি ওটা কী করে

সব সময় নয় কিন্তু মানে এই সব সময় তো আমি বাড়িও থাকি না কাজেই থাকি ম্যাক্সিমাম সময় তো মায়ের কাছ থেকে এগুনো রিপোর্ট পাই হ্যাঁ গেমটা খেলে গেমটা খেলে কিন্তু কি বলবো এই জন্য পড়াশোনার যে হ্যাম্পার এত কষ্ট করে পড়াচ্ছে এরা তো বোঝে না বিষয়টা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে হ্যাঁ এই ওটা নিয়ে ওর মায়ের সাথে কথা বলছি কথা বলে আপনাকে জানিয়ে দেবো হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম